হ্যালো কে বলছে

হ্যাঁ আমি পঞ্চায়েত কর্মী ওই ফোন করেছে এখন তো হাতের কাজ অনেকে অনেক কিছু করে কিছু টাকাও পায় আমরা তো ঘরে বসে থাকেন অনেক কিছু করে অনেক কিছু উপার্জনা করা যায় তার জন্য বলছিলাম এখন আসন কতো রকমের কতো কিছু খেলনা পুতুল ঘরে বসে তো এগুনো করা যায় তো তার জন্য বলছিলাম হ্যাঁ এর একটা মার্কেট আছে মার্কেটটা আছে এই কলকাতার ভিতরে একটা মার্কেট আছে সেখানে বিক্রি করবো

ঘরেতে না বসে থেকে কিছু হাতের জিনিস তো বানালে কিছু তো টাকা উপার্জনা হয় হ্যাঁ কলকা বীরভূমে কি সব কিছু মানে কোনো পাইকিরি মাল কি সেখানে সব কিছু আছ সব কিছু তো সব জায়গায় থাকে না কলকাতায় একটা যোগাযোগ ভালো আছে তার জন্য বলছি লাইন ঘাট ভালো আছে লাভ না আমার লাভ হবে আমার লাভ হবে সেইসঙ্গে তোমরা যে জিনিসগুলো যে বাড়িতে বসে কিছু বানাবে তোমাদেরও কিছু হবে একেবারে যে আমার একার হবে তা না এর থেকে কী বললে হ্যাঁ আমরা যে আমাদের আছে হাতে কজন আছে ঠিক আছে তারা সব কিছু জানে বোঝে ওই বিষয়ে সব কিছু তোমাদের জানিয়ে দেবে বুঝিয়ে দেবে কীভাবে বানাতে হয় কোন মাল কীভাবে কী করতে হয় না করতে হয় বুঝিয়ে দেবে সেইভাবে সেইভাবে তোমরা বানিয়ো আচ্ছা ঠিক আছে এই নম্বরে কল করবে ভালো থেকো